গরমকালে সাধারণত মাটির নিচে হয়ে থাকা ফলন যেমন বিট আলু পেঁয়াজ

এগুলিকে টিকিয়ে খুবই মুশকিল আর গরমকালে রৌদ্রেও মাটির উপরিভাগে উচ্ছে কুমড়ো শশা এই সমস্ত গাছগুলিকে টিকিয়ে রাখা খুবই মুশকিল হয় মুশকিল হয়

আমি যেভাবে যত্ন নিই সেটা হচ্ছে মাঝে মাঝে হয় বিকেলের দিকে না হলে খুবই ভোরে উঠে গাছগুলোকে অল্প অল্প করে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে মাঝে মাঝে গাছগুলোর খাদ্য হিসেবে একটু গোবর সার একটু খোল সরিষার খোল আর একটু কম্পোস্ট ভার্মিকম্পোস্ট ব্যবহার করি আর মাঝে মাঝে পেঁয়াজের খোসা হলুদ ময়দা এগুলিকে একসঙ্গে মেখে স্প্রে করে দিই নিম পাতার নিম পাতার রস এগুলো একত্রে করে একসঙ্গে করে গাছগুলিকে স্প্রে করে দিতে হয় দিলে এটা সতেজ এবং সযত্নে থাকে